হ্যাঁ আমাদের হচ্ছে কৃষিজ পণ্য বলতে আমাদের এখানে তো চা তো এখানে পাওয়াই যায় চা টা চাষ হয় তাছাড়াও আমাদের এখানে ধান ধান সবজির মধ্যে আছে আমাদের এখানে ঝিঙে ঢ্যাঁড়স এগুলো বিভিন্ন ধরনের আরও সবজি পাওয়া যায় তাছাড়াও ফল পাওয়া যাচ্ছে এখানে ফল বলতে এই আম কাঁঠাল এগুলো তো প্রায় হচ্ছে আমাদের এখানে আর সময়ের সাথে সাথে আমাদের চাষ আবাদগুলি অনেকও উন্নতি হয়ে গিয়েছে আগে যেমন হচ্ছে গরু দিয়ে এগুলো লাঙল চাষা হতো এখন সেগুলো ট্র্যাক্টর হয়ে গিয়েছে তাছাড়া হচ্ছে জলসেচের জন্য পাম্পসেট হয়ে গিয়েছে আর এখন তো পাম্পসেটের মাধ্যমে পা জল নিয়ে যাওয়া হচ্ছে আর তাছাড়া জে সি বি দিয়ে হচ্ছে খাল কাটে কাটার ব্যবস্থা আছে কেটে এখানে জল দিয়ে ভালো চাষ হচ্ছে চাষের উন্নতি হচ্ছে আর আগের যে রাসায়নিক সার রাসায়নিক সার এখন তো ব্যবহার হচ্ছে আগে জৈব সারই ব্যবহার করা হতো এখন বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করে সবজিও এখন সবজি চাষ এখন বেড়ে গিয়েছে আর চাষবাস তো হচ্ছে এখন আমাদের এখানে সবজির এখন দামও কম যাচ্ছে হ্যাঁ প্রচুর চাষ হচ্ছে চাষাবাদ চাষাবাদ জমি যাদের না আছে তারা হচ্ছে বিভিন্ন যারা চাষ করছে না সেসব জমিগুলো চাষ করে এখন তারাও চা চাষের জমিগুলো হচ্ছে চাষ করে সবজি বেচাকেনা করছে